ভালো হবে এ তো ভালো জায়গা ভালো চলবে কাপড়ের ব্যাবসা করো হ্যাঁ কাপড়ের ব্যবসা ভালো হবে মাল তুলুন এইবার পুজোর সময় কী করবেন কী করবেন বলুন এখানে কী মাল তুলবেন বলুন হ্যাঁ লেডিস ফিমেল পোশাক তুলতে হবে কিছু জেন্টস পোশাক মেয়েদের পোশাক তুলতে হবে কিছু ছেলেদের পোশাক তুলতে হবে কিছু ঠিক আছে হ্যাঁ ভালো চলবে তো এখন পুজোর সময় এখন তো ভালো চলবে হ্যাঁ তাই তো মনে তো হয় তাই এখন সেটা আপনি জানেন আমি ভালো জানবো কী না জানবো আমি তো কর্মচারী আপনি তো মালিক আমি কী আর সেই মনে তো হয় ভালো চলবে হুম এখন আশেপাশের দোকানরা যেভাবে চলছে মনে হচ্ছে আপনি মাল তুললে ওখানে দোকান খুললে ভালোভাবে চলবে না তো মাইনে দিলেন না তো আপনি কবে দেবেন আমার মাইনে না না তাই নাকি না দুই মাসের মাইনে তো পাই নি না আপনি দিলেন না বললেন ক দিন পরে দেবো বলেছিলাম খেয়াল করেন নি হয়তো জানি আপনার সময়টা খারাপ যাচ্ছে এখন ওই জন্য আমি কিছু বলি নি আপনি দেবেন কী করে ওই জন্য